আমার ভারতের প্রিয় রাজ্যগুলি হল কেরালা হিমাচল প্রদেশ পাঞ্জাব যেখানে আমি ঘুরতে যেতে পছন্দ করি তার কারণ হচ্ছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ের দৃশ্য এবং ঠান্ডা আবহাওয়ার জন্য খুবই পরিচিত এটি ভ্রমণকারীদের মধ্যে একটি জনপ্রিয় এবং খুব বিখ্যাত জায়গাগুলো হলো হচ্ছে শিমলা মানালি ধরমশালা কুলু খাজিয়ার ভ্রমণের সুযোগ যদি হয় তো আমি অবশ্যই যাবো আর সব থেকে প্রিয় যেটা রাজ্য হচ্ছে কেরালা কেরালায় সূর্যপূর্ণ সৈকত আর আলঙ্গিত নীলগিরি এবং ম্লান ম্যালেরিয়া পাহাড় এবং আচার্য ওয়াজুজনিত সুস্থতার জন্য পরিচিত এতে ব্যাক্তিগত মনোরম সমুদ্রতীর প্রাকৃতিক বন আছে নদী আর নদীর এবং আদিবাসী সংস্কৃতির পর্যটকদের এখানে সুযোগ রয়েছে যাওয়ার তো আমি এখানে যেতে চাই এছাড়াও গোয়া গোয়া হচ্ছে সূর্যপূর্ণ সৈকত সমুদ্র বীচ আছে পর্যটকদের জন্য এটা একটা আকর্ষণীয় স্থান আর এটি অন্যতম ভারতের প্রধান এবং পর্যটক কেন্দ্র হিসাবে এটা পরিচিত রাজস্থানে ভারতের ঐতিহ্য সংস্কৃতি এবং রাজধানী জয়পুরের জন্য পরিচিত সেটা আমার দেখার খুবই ইচ্ছা এবং আমার স্বপ্ন সেই জন্যই আমি এই সব জাগায় যেতে চাই